মহাকাশ অনুসন্ধান এবং বহির্জাগতিক জীবনের সন্ধানের জন্য স্টিম যেভাবে ব্যবহার করা যেতে পারে বলে আমার মনে হয় সেটি হল বহির্জাগতিক জীবন কথোপকথনে এলিয়েন জীবন হিসেবে উল্লেখ করা হয় এমন জীবন যা পৃথিবীর বাইরে ঘটতে পারে এবং যা পৃথিবীতে উদ্ভুত হয়নি উদ্ভুত্ত হয়নি কোনো বহির্জাগতিক জীবন এখনও চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি যদিও ও চেষ্টা চলছে এই ধরণের জীবন জীবন মতো সাধারণ রূপ থেকে শুরু করে বুদ্ধিমান প্রাণী পর্যন্ত হতে পারে সম্ভবত এমন সভ্যতা নিয়ে আসে যা মানব জাতীর চেয়ে অনেক বেশী উন্নত হতে পারে মহাবিশ্বের অন্য কোথাও বুদ্ধিমান জীবনে অস্তিত্ব সম্পর্কে অনুমান করা যায় নি বহির্জাত বহির্জাগতিক জীবনে বিজ্ঞান নামেও বহিরাগত জীবন বিজ্ঞান নামেও পরিচিত পৃথিবী গ্রহের বাইরে বসবাসকারী জগতের সম্ভাবনা সম্পর্কে জল্পনা প্রাচীনকাল থেকে একাধিক প্রাথমিক খ্রিস্টান লেখক মতো পূর্ববর্তী চিন্তবিদদের দ্বারা প্রস্তাবিত বিশ্বের বহু বহু বহু ধারণা নিয়ে আলোচনা করেছে মহাকাশের সীমাহীন বিশালত্ব জুড়ে অসংখ্য জগতের এপিকিউরাসের ধারণা উল্লেখ করেছেন অসংখ্য এক্সো প্ল্যানেট খুঁজে পাবো যেখানে জীবনরূপ রয়েছে সেখানে পৃথিবীর মতো এবং এমনকি মানুষের অন্যান্য জাতিগুলি থেকেও আলাদা প্রাক আধুনিক লেখকরা সাধারনত অনুমান করেছিলেন যে বহির্জাগতিক জগত জগত জীবিত প্রাণীদের দ্বারা বসবাস করে উইলিয়াম শতকে পনেরো শতকে এই সম্ভবনাকে স্বীকার করেছিলেন যে খ্রিস্ট তাদের বাসিন্দাদের উদ্ধার করার জন্য বহির্জাত বহির্জাগতিক বিশ্ব পরিদর্শন করতে পারতেন